আমার গ্রামে কাউকে যদি সাপে কামড়ায় তাহলে আমি সর্বপ্রথম তাকে ভরসা দেবো যে আপনার কিছু হবে না আপনি সুস্থ আছেন তারপরে সেখানে হালকা করে একটা দড়ি দিয়ে কলম ঢুকিয়ে হালকা পেঁচিয়ে দেবো বাদ বা বা বাঁধ দিবো তারপর তাকে নিয়ে তড়িঘড়ি আমরা হাসপাতালে নিয়ে যাবো চিকিৎসার জন্য আমরা ওঝা বা কবিরাজ তাদের কাছে যাবো না কারণ এখন আমাদের অনেকটা পরিবর্তন হয়েছে চিকিৎসা হলেই সাপের কামড়ে এখন কেউ আর মারা যায় না এর জন্য আমরা তড়িঘড়ি তাকে নিয়ে সরকারি হাসপাতালে চলে যাবো সেখানে তার পর্যাপ্ত পরিষেবা পাবে এবং সে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে